হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ পিকনিক করতে যাওয়া বলতে সামনাসামনি তো আমাদের হলদিয়া আছে তাহলে হলদিয়াতেই যাওয়া হোক ওইখানে একটু ঘোরাঘোরিও হবে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানটায় গেলেই ভালো হয় সবারই সুবিধা আছে কিছুদিন ছুটিও কাটানো যাবে একদিন আর ওইখানে পিকনিকও করা যাবে মন মন খুশি হয়ে যাবে আর কি আর হ্যাঁ অবশ্যই ফ্যামিলি তো নিয়ে যেতেই হবে নাহলে একা একা কি আর যাওয়া যাবে ফ্যামিলিও নিয়ে যেতে হবে সেইজন্যই ওখানে ঘোরাফেরা করতে হবে আর কি খাওয়া দাওয়ার ব্যাপারটাও ঠিকঠাক করে নিতে হবে কি কি খাওয়া দাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই সবই সুবিধা আর কি ওইজন্য ওখানটায় গেলে সবথেকে ভালো হয় কিন্তু যাওয়া তো নয় এবারে যাওয়ার জন্যে তো একটা বাজেট টাজেট দেখতে হবে কত কি খরচা হয় কি সেই সব ব্যাপার নিয়ে হ্যাঁ হ্যাঁ বসে আলোচনা নেক্সট দিন যখন অফিসে আসা হবে তখন এই আলোচনা করলে খুব ভালো হয় আরও ওইসব আরও সাথে যদি কারা কারা কেউ আর যেতে চাই তাহলে আরও সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই দু একজন আরও যদি যেতে চায় তাহলে সেটা নিয়ে গেলে খুব ভালোই হয় আর কি তাহলে আর দেখুন হ্যাঁ আপনার সাথে যদি কেউ আরও যুক্ত হতে চায় তাহলে দেখুন অফিসেরই কেউ যদি যুক্ত হতে চায় তাহলে খুব ভালোই হয় আমিও আমার দিক থেকে আরও বলে দেখছি যারা যদি যেতে চায় তাহলে খুবই ভালো হবে জিনিসটা হ্যাঁ একদম একদম সে তো অবশ্যই নাহলে তো আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না গাড়ি তো করতেই হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই